হ্যালো আচ্ছা ও এটা কি ট্রাভেল এজেন্সি বলছেন আচ্ছা আমরা ফ্যামিলি ভাইজ্যাক যেতে চাই আপনাদের কি কোনও প্যাকেজ রয়েছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওখানে গেলে মানে কীরকম খরচা পড়বে পার হেড বা আমরা ওই ছ জনের মতো আছি আচ্ছা আর হোটেল টোটেল সব সু মিলিয়ে খাওয়াদাওয়া সব সমেত ঠিক আছে আর যে সাইট সিইংগুলো রয়েছে ওগুলোও কি ওখান থেকে গাড়ি করে ঘোরানো হবে আশেপাশে কতগুলো কী আছে

আচ্ছা জানুয়ারি মাসে তো বললেন ওখানে গেলে খুব ভালো হয় তো এমনি আপনাদের এখান থেকে যে নিয়ে যাবে কি বাসে না ট্রেনে বা না কি অন্য কিছু আচ্ছা ঠিক আছে আর ওখানে খাবার দাবারগুলো মানে ভালো তো ঠিক আছে অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ তাহলে যখন যাবো আপনাদের সাথে কনট্যাক্ট করে যাবো ঠিক আছে